হ্যালো হ্যাঁ দাদা এটা তো ফুলের দোকান হ্যাঁ দাদা সাদা গোলাপ তো পাওয়া যাবে রিসেন্টলি এসেছে আপনার কতো পিস লাগবে এক একটা পিস দাদা এটা যেহেতু সব দোকানে অ্যাভেলেবেল নাই সো এটা কিন্তু একটু ই হতে পারে মোটামুটি আপনি ধরেন পঁচিশ টাকা করে পিস পড়বে এক একটা আপনি যেটা একটু কোয়ান্টিটি ফুলের এখানে সমস্ত ধরনের পেয়ে যাবেন আর যদি খুবই আর্জেন্ট থাকে তাও কিছু না হলে আমাকে আধা ঘন্টা দশ মিনিট টাইম দিলে কিন্তু আমি হয়তো ব্যবস্থা করে দিয়ে দিতে পারবো তো আপনি দাদা ওভাবে তো এই করা যাবে না যে আপনি যদি একটু স্টোরের দিকে আসতেন তাহলে হয়তো ওটা ম্যানেজ করা যাবে বা আপনি যদি ফুলের কোয়ান্টিটিটা একটু বাড়াতেন কারণ আমাদের ফুলগুলো তো বুঝতে পারছেন এখন বাজারে সব দরদাম বেশি চলছে হ্যাঁ

হ্যাঁ সে গোলাপ তো আপনি কি ফুলটা নিয়ে যাবেন না গাছ নিয়ে যাবেন ফুলের হুম হুম হুম গাছ নিয়ে গেলে দাদা বেসিকালি হালকা একটু মানে বেশি যেন রৌদ্রেও না হয় বেশি যেন ছায়াতে না হয় এই টাইপের জায়গাতে রাখতে হবে আর রাসায়নিক সার জৈব সার যেগুলো আছে চেষ্টা করতে হবে রাসায়নিক সারটা একটু কম দেওয়ার চেষ্টা করতে হবে জৈব সারটা দিলে বেশি ভালো ন্যাচারালভাবে ফুলটা বৃদ্ধি পাবে জৈব সার দিলে ধরুন আপনার হয়তো ফুলটা দ দশ দিনের জায়গায় হয়তো দুই দিনে হয়তো ফুলেই যাবে কিন্তু হয়তো আবার মারা যেতে পারে ক্ষতি হতে পারে আচ্ছা বেশ আপনি আসেন আমার দোকানে